হ্যাঁ বলছি আপনি কি মালতী দিদি বলছেন তা আপনি আজকে আমাদের বাড়িতে কাজে আসেননি কেন ও তা আমাদের বাড়িতে কালকে আপনি আসতে পারবেন ঠিক আছে তা কালকে আপনি যেরকম টাইমে আসেন তার থেকে একটু আগে আসবেন কালকে বাড়িতে কেউ থাকবে না আমি একা থাকবো ওই জন্য আর একটু কাজ আছে বেশি ওই জন্য অবশ্যই আসবেন কিন্তু কালকে মিস করবেন না ঠিক আছে সে ঠিক আছে কোনও সমস্যা নেই আপনি আসবেন কালকে অবশ্যই হ্যাঁ সে নয় বাড়তি টাকা দিয়ে দেবোখন বেশি করেই একটু দিয়ে দেবোখন অসুবিধা হবে না হ্যাঁ একটু বেশি হলে দিয়ে দেবোখন ধরে আপনি হচ্ছে আসুন ঠিক আছে দেবোখন পাঠিয়ে হ্যাঁ ছটার দিকে আসবেন তাড়াতাড়ি হুম তাহলে রাখছি হ্যাঁ ছটা